অবশ্যই পেট্রোলের দাম বৃদ্ধির জন্য আমাদের বাইকিং প্রবাহিত হয়েছে কারণ হচ্ছে যেভাবে আজকে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে বা বেড়ে গেছে জ্বালানির দাম বেড়ে গেছে তাতে অনেকটাই মানুষের ক্ষতির কারণ হচ্ছে অর্থনৈতিক ক্ষতির কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষ যেভাবে আগে বাইকে ঘোরাফেরা করে বা করতো সেভাবে এখন অনেকটাই মানুষ ভাবনাচিন্তা করে পেট্রোলের দাম বৃদ্ধির জন্য সেভাবে তারা চলাফেরা করে এটা আমি দেখেছি এবং ভাবি আজকে যেভাবে পেট্রোলের দাম বেড়ে গেছে তাতে অনেকটাই অনেকটাই মানুষের সংসারের খরচ যেভাবে বেড়ে গেছে তাতে অনেক মানুষেরই সম্ভব হয় না যেখানে একটা অনেক কষ্ট করে গাড়ি কেনার পরেও সে পেট্রোলের জন্য বা পেট্রোলের যেভাবে দাম বেড়েছে তো সেইভাবে সে এখন প্রয়োজন ছাড়া গাড়ি নিয়ে বাইরে কোথাও বেরোয় না বা বেরোনোটাও অনেকের কষ্টকর হয় তো এইটা আমার মনে হয়েছিল যে সেই দিকটাকে বাঁচিয়ে আমাদের উচিত যতটা পাড়া যায় নিজেদেরকে সেভ করে বাইরে বেরোনো মানে বাইকে বাইক বাইক চালিয়ে বাইরে কোথাও যাওয়া বা বেরোনো এটা আমার মনে হয় অবশ্যই অতিরিক্ত জ্বালানি ব্যবহারের জন্য আমাদের পরিবেশের জন্য ক্ষতি হয় বা ক্ষতি হচ্ছে এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামী দিনে অবশ্যই আমাদের পরিবেশের একটা বড়ো ইফেক্ট হবে বড়ো ক্ষতির কারণ হবে যেগুলোর জন্য আমাদের মানুষের রোগ ব্যাধি বাড়বে মানুষের অস্বস্তি হবে মানুষের নানান ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে